বিভিন্ন ধারার সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে তার শৈলী তার কৌশল ভিন্ন ভিন্ন হয়ে থাকে সুতরাং কোনো একটি সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বুঝে নিতে হয় যে এই সঙ্গীতটি পরিবেশনের ক্ষেত্রে ঠিক কি কৌশল বা কোন শৈলীটাকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে সেই অনুযায়ী আমি আমার কন্ঠটিকে সেইভাবে প্রস্তুত করে নিই বা কন্ঠটিকে সেইভাবে ব্যবহার করি লোকসঙ্গীতের ক্ষেত্রে সেটি এক রকম হয় কোনো আঞ্চলিক ভাষায় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে সেটি অন্য রকমভাবে হয় কোনো ভক্তিগীতি পরিবেশনের ক্ষেত্রে সেটি ভিন্নভাবে হয় এটি এটিই হচ্ছে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে প্রধান এবং একমাত্র পথ